হ্যালো হ্যাঁ দাদা হ্যাঁ হ্যাঁ ভালো আছেন হ্যাঁ হ্যাঁ বাহ্ আপনি মনে রেখেছেন বেশ ভালো লাগলো আচ্ছা এই বলছিলাম যে এখন কি দই বড়া অ্যাভেলেবেল হবে আসলে আমার আজকে চাই না কালকে আমার বাড়িতে গেস্ট আসবে তো কালকে আমার প্রায় কুড়িটা চাই হ্যাঁ কুড়িটা আরও আরও বাড়তে পারে কিন্তু আর কমবে না সন্ধে সাতটা হ্যাঁ আপনার আপনার যে ডেলিভারি বয়টা আছে না তাকে দিয়ে পাঠিয়ে দেবেন আপনি তো বাড়ি চেনেন আমার মনে হয় আপনি আর তিন চার পিস বেশি পাঠিয়ে দেবেন যদি মানে বেড়ে যায় লোক আচ্ছা আচ্ছা বলছিলাম যে কত দাম হবে এটার ও ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি কাই কালকে আসুন আমি আপনাকে কালকে ফোন করে দেব আচ্ছা আচ্ছা আচ্ছা আমি দিয়ে দেব হ্যাঁ হ্যাঁ সেসব জানি এই জন্যই তো আপনার কাছেই আমি অর্ডার করেছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই তারা যদি আমার বাড়িতে থাকে তাহলে আমি আপ অবশ্যই নিয়ে যাবো আচ্ছা দাদা বলছিলাম যে আপনার দোকানে প্রায় প্রত্যেকদিন কতটা কাস্টোমার আসে আচ্ছা আচ্ছা বলছিলাম যে পঞ্চাশ টাকা কি ফুল প্লেটের দাম আচ্ছা আচ্ছা আচ্ছা ফুল প্লেটের কত আচ্ছা আচ্ছা তা এই না না আপনি হাফই দেবেন আচ্ছা আচ্ছা আমি এই বিষয়টা আপনাকে পরে জানাবো আমি আমি আমি আপনাকে রাতের মধ্যেই জানিয়ে দেব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আচ্ছা বলছিলাম তো আপনার মানে দইবড়ার মধ্যে আর কি কি কিছু ভ্যারাইটিস আছে ও না না না না না না আসলে আমি দই বড়া প্লেনটাই ট্রাই করেছি তো সেই আমি ওটাই নিচ্ছি আমি আপনার দোকানে কাল পরশু যদি যাই তাহলে আমি সেগুলো আমি ট্রাই করবো ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদা তাহলে রাখছি